আমার এলাকার কাছাকাছি কলেজ আছে অনেক যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার শুধু আমার এলাকা নয় দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর কলেজ আছে তার মধ্যে আমার এলাকার কাছাকাছি কলেজ হচ্ছে আপনার পাঠানখালীতে আছে হাজি দেসারাত কলেজ বাসন্তি আছে সুকান্ত কলেজ ক্যানিংয়ে আছে বঙ্কিম সর্দার কলেজ চাম্পাহাটিতে আছে সুশিলকর কলেজ এছাড়াও আরো অনেক কলেজ আছে কলকাতা তো আরো আছে প্রচুর কলেজ আছে তো আমি আমার অভিজ্ঞতা বলি আমি যেহেতু গ্রামের সেলে আমার কলেজ হচ্ছে পাঠানখালী কলেজ যেটা হাজি দেসরাত কলেজ সেখানে আমার পড়াশোনা করেছি আমরা তাছাড়াও আমার যারা বন্ধু বান্ধব আছে তারা কলকাতাতেই পড়াশোনা করেছে কলকাতার কলেজের আমার পরিবারের শুধু আমি নয় আমার পরিবারের আমার ভাইও পড়েছে আমার নিজের ভাই যেরম ওই পাঠানখালী কলেজে পড়েছে সেখানে যাতায়াতের এখন খুব সুবিধা করেছে আগে তো একটু কঠিন ছিলো যাতায়াতের এখন গাড়ি ঘোড়া হয়েছে আর কলেজে যাওয়ার কোনো অসুবিদা নেই আমার বাড়ি থেকে কলেজটার দূরত্ব হবে অন্তত অনেকটাই পঞ্চাশ কিলোমিটার হয়ে যাবে এটি সেখানে পৌঁছে আমরা লেখাপড়া করেছি এখন একটু শহরের দিকে এসেছি আমাদের নিজের ছেলে মেয়েরা এই কাছাকাছি কলেজ তারা সেখানেই পড়াশোনা করে